সেদিন ঝড় হয়েছিল ওটা বললে কি করে হয় দাদা আমারও তো একটা পার্সোনাল কাজ আছে তো আমাকে যেতেই হবে আমি ওটা তো বলতে পারবো না আমি আপনার গাড়িতে উঠেছি না ওটা বললে কী করে হয় দাদা একদামই নয় এটা তো আপনি অযুক্তই কথা বলছেন ভাড়া ভাড়া তো দবোই না আর উল্টে আপনি আমাকে গাড়ি অন্য দেখে দেবেন যে আমি কীসে যাবো

আপনার গাড়িতে উঠেছি খারাপ হয়ে গিয়েছে তা সেটা আপনার দায়িত্ব নয় আমার দায়িত্ব এটা কি করে হয় আপনি তো ঠিক আমি দোবো না উল্টে তো আপনাকে গাড়ি দেখে দিতে হবে আমি ভাড়া দেবো না এবারে আপনি কি করবেন করুন তা আপনি মালিকের সঙ্গে বুঝবেন সেটা তো আমি বুঝতে যাবো না হ্যাঁ আপনি দেখবেন বাস ভর্তি লোক মানে আপনারও তো একটা ইয়ে থাকা দরকার দায়িত্ব থাকা দরকার আপনি তাহলে পয়সাটা নিলে কি করে হবে আমার হয়তো সামথিং আছে আমি এর পরেরবার গেছে যে যাবো আমার আর কাছে কোনো টাকা পয়সা নেই তহলে